আমাদের এখানে অর্থনৈতিক অবস্থা সচল রাখার জন্য সামনেই রয়েছে টোঙাধুয়ার অ্যাসবেস্টশ ফ্যাক্টরি সেখানে আমাদের গ্রামের অধিকাংশ মানুষই কাজ করে এবং এই ফ্যাক্টরি থাকার জন্য এখানের অর্থনৈতিক অবস্থা অতটাও দুর্বল নয় এছাড়াও রয়েছে বিভিন্ন আই টি ফ্যাক্টরিগুলো যেগুলির ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট কর্তৃক পড়ার সুযোগ পেতে পারে এছাড়াও নিমপুরার রেশমী ফ্যাক্টরি সিমেন্ট ফ্যাক্টরি যেটার উপর নির্ভর করে অনেক মানুষই অর্থনৈতিক অবস্থা সচল রেখেছে এবং সংসারে বিভিন্ন আর্থিক উপার্জন করতে পারে শীতকালে এখানের গড় তাপমাত্রা থাকে প্রায় বারো ডিগ্রি সেন্টিগ্রেটের মতো এই তাপমাত্রায় মানুষ যাতায়াতের জন্য অসুবিধা হলেও তাদের অর্থনীতির দিকে মাথায় রেখে কাজের যেতে হয় এছাড়াও গরমের সময় প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকে অতি কষ্ট হলেও এখানে কাজের যেতে হয় এমনকি বিভিন্ন আই টি আই কলেজগুলিতেও কাজের বহুমাত্রা সংখ্যাক ছেলেমেয়েরা নিযুক্ত হয় নিযুক্ত হয়ে তাদের জীবনযাত্রা অতিবাহিত করতে পারে